হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সবই ব্যবস্থা করে দেবো তুমি ঠিকঠাক করে গার্ড ঠিকঠাক করে দাও তো

ঠিক আছে দেখছি আমরা ব্যবস্থা করে দিচ্ছি তুমি শুদু গার্ডটা ঠিকঠাক করে দিও তাহলেই হবে আমি আমি আমার কমিটির সাথে আলোচনা করে নিই নিয়ে তোমাকে ব্যবস্থা করে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি একটু রাত্তিরে রাত্তিরে কি তুমি একাই থাকো না অন্য কেউ আছে সাথে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ভাগ ভাগ করে করো আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমাদের সুবিধের ব্যবস্থা আমরা করেই দেবো না হলে কী করে তোমরা ডিউটি করবে সেটা আমাদের তো দেখ দেখা কর্তব্য দে কবো হো তোমাদের সুবিধাটা তো আমাদেরকে দেখতেই হবে আমরা অবশ্যই তোমাদের জন্য আছি চিন্তা করো না সব ব্যবস্থা করে দেবো আমরা একটু কমিটির সঙ্গে কথাটা বলে নিই হুম ঠিক আছে ঠিক আছে তোমাদের ভরসাতেই আমরা রাতে তো শুয়ে

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেখছি রাখছি তাহলে হ্যাঁ ঠিক আছে সব ব্যবস্থা করে দেবো